আমি তেমন কোনো খেলাধুলার বৃত্তি সম্পর্কে কোনো তেমনভাবে সচেতন নই যদিও আমি ক্রিকেট ফুটবল এই ধরনের খেলার সাথে একটু হলেও যুক্ত আছি কিন্তু সেইভাবে কোনো অভিজ্ঞতা আমার মধ্যে নেই এটি সম্পর্কে আমাদের আরো বলতে পারে বল আরো যদি বলতে হয় তাহলে আমার এরকম ধর এরকম কোনো অভিজ্ঞতা আমার নেই এ সম্পর্কে আমি তেমন কিছুই জানি না